হ্যাঁ পৃথিবী উন্নত হতে পেরেছে কারণ আগেকার লোকেরা এক জায়গা থেকে অন্য জায়গায় কোথাও যেতে পারতো না কারোর সাথে যোগাযোগ করতে পারতো না কিন্তু এখন ট্রেন হয়ে গেছে লোক এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেও এক অন্যের সাথে কথা বলতে পারে এবং ইন্টারনেটের সাহায্যে পৃথিবীর এক কোনা থেকে অন্য কোনা অব্দি অন্য একটা জায়গা পর্যন্ত যতই দূর হোক তারা কথা বার্তা করতে পারে ইন্টারনেটের মাধ্যমে ইনস্ট্রাগ্রাম ফেসবুক ইত্যাদির মাধ্যমে তারা কথা বলতে পারে এবং তাছাড়াও পৃথিবীতে পড়াশোনার এতো উন্নতি হয়েছে আগেকার লোকেরা এতো পড়াশোনা করতো না এবং পিছিয়ে রয়ে রয়ে যেত কিন্তু আজকাল যে যুগটা আছে বাচ্চারা পড়াশুনা করছে এবং বাচ্চাদের নিজের ভবিষ্যতের জন্য ভালো একটা ভালো হয়ে গড়ে তুলেছে নিজে আমাদের পৃথিবীকে জায়গায় জায়গায় ফ্লাট বড়ো বড়ো ফ্লাট করে দিচ্ছে এবং যেই নোংরা জায়গাগুলো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে তাছাড়াও আবার অনেক ডেভেলপ করছে বা অনেক উন্নতি করছে আমাদের পৃথিবী